হ্যালো কে হ্যাঁ বলো তোমার টেস্ট পরীক্ষা না তা প্রিপারেশন কেমন নিচ্ছো ও এরকম করলে তো হবে না আমার যেতে এক সপ্তাহ পর যাবো আচ্ছা দেখছি ভালো তুমি এখন ভালো করে পড়াশোনা করো আমি গিয়ে তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো ঠিক আছে তুমি কটা চ্যাপ্টার কমপ্লিট করেছো ও ভালো করে করেছো তো দুটো চ্যাপ্টার আচ্ছা তুমি কেমন আছো ভালো আছি বাড়ির সবাই কেমন আছে ভালো আছে হুম না না বলছি যে তুমি তাহলে ভালো করে পড়াশুনো করো আর রাজ্য সরকারের যা অবস্থা ভালো করে পড়াশুনো না করলে এমনিও চাকরি পাবে না ঠিক আছে রাখছি